আমি নিজে আঁকি না তবে আঁকাআঁকি বিষয়ক তথ্য সংগ্রহ করতে আমি পছন্দ করি সাধারণত আঁকার জন্য বেশ কিছু সরঞ্জাম রয়েছে প্রথমত হচ্ছে পেনসিল পেনসিল হচ্ছে যেমন ধরা যায় ফ্যাব্রিক ফেবার ক্যাসেল বা প্রিজমা কালার বেশ জনপ্রিয় চারকোল আছে চারকোলের মধ্যে নিট্রাম এবং জেনারেলস রঙের মধ্যে হয় উইনসার অ্যান্ড নিউটন এবং হলভিয়ান অ্যান্ড পেন্টিং ব্রাশ যেটি সব থেকে গুরুত্বপূর্ণ তার মধ্যে ধরা যায় র্যামফেল বা দ্য ভিঞ্চি এই সরঞ্জামগুলো সাধারণত আর্ট পেপার স্টোর অনলাইন শপ বা বড় বড় স্টেশনারি দোকানগুলোতে পাওয়া যায় এবং সেগুলি অনলাইনেও পাওয়া যায় অনলাইনে বিভিন্ন ফ্লিপকার্ট বা কোনো জাতীয় জায়গাতে এসব পাওয়া যায় আর্ট সাপ্লাইয়ের দাম নির্ভর করে ব্র্যান্ড এবং তার মানের উপর তবে উচ্চ মানের সরঞ্জামগুলি সাধারণত কিছুটা ব্যয়বহুল হতে পারে অনেকের ক্ষেত্রে মৌলিক সরঞ্জাম সস্তা হতে পারে কিন্তু কিছু কিছু বেশিরভাগ লোকের ক্ষেত্রে সেইগুলি দামিই হয়ে ফেলে আর সেই কারণে কিছু মানুষ হচ্ছে এইসব সরঞ্জাম ব্যবহার করতেও পারে না সেই দামের জন্য